হ্যাঁ আমি স্বেচ্ছাসেবক বা যে কোনো উপায়ে ধর যে কোনো উপায়ে ফেরত দেওয়ার উদ্দেশ্যে এই ট্রিপটি আমি করেছি কারণ কোনও স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে খুবই ভালো লাগে বা কোনও এনজিও বা নন গভর্নমেন্ট অরগানাইজেশনের সাথে গেলে কিভাবে কাজ হয় না হয় সেখান থেকে অনেক কিছু শেখা যায় এবং দ্বিতীয়ত সেখানে কাজে করতে খুব ভালো লাগে সে কারণে এই ট্রিপ করতে ইচ্ছুক বা এর আগে করেছি